আমার এলাকায় পাবলিক ব্যাঙ্ক বলতে অনেক কটি ব্যাঙ্ক রয়েছে যার মধ্যে প্রথম কয়েকটির নাম হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক অ্যান্ড ইউকো ব্যাঙ্ক প্রতিটি ব্যাঙ্কে ঋণ ও বীমার আবেদন করার জন্য প্রতিটি ব্যাঙ্কে যেতে হবে এবং সেখানে গিয়ে কথা বলতে হবে প্রতিটা ব্যাঙ্কের ঋণ এবং বীমা আলাদা আলাদা রকমের হয় প্রতিটি বীমা এবং ঋণ নেওয়া আবেদন করার পর যে সিকুরিটি সেটি নিরাপদই থাকে